আমার বিভিন্ন রন্ধন প্রণালীর অভিজ্ঞতা রয়েছে আমি একদিন শুক্তো রান্না করতে গিয়েছিলাম তো শুক্তোতে আলু লেগেছিল গাজর সজনে খাড়া করলা বেগুন তো এইরকম আরও অনেক বড়ি লেগেছিল কলাই বড়ি সেটা আমি ঘরে তৈরি করেছিল আমার মা তো সেই কলাই বড়ি দিয়েছিলাম আদা রসুন পেয়াঁজ বিলাতি সব কিছুই লেগেছিল তো সে রান্না করতে যেয়ে আমার তো প্রচুরই অভিজ্ঞতা হয়েছিল সেই দিন আমি প্রথম রান্না করেছিলাম সব কিছুটাই মা আমাকে দেখিয়ে দিয়েছিল মা দেখিয়ে দেখিয়ে দিয়েছিল আর আমি করেছিলাম সে রান্না করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছিল সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম তারপর সব একসাথে মশলা দিয়ে আদা রসুন পেয়াঁজ সেগুলোকে ভালো করে ভেজে মশলা দিয়ে তারপর সবকিছু একসাথে কষে রান্নাটা করেছিলাম আমার এই রান্না করতে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছিল এবং রন্ধন প্রণালী কোনওটাই সহজ নয় সব কিছুটাই কঠিন মনে মনে হয় রান্না করতে জানলে সব কিছুই সহজ এবং না করতে জানলে সবটাই কঠিন মনে হয় তো আমার দিক থেকে আমি যেহেতু রান্না জানি না সেক্ষেত্রে আমার মনে হয় রান্না করাটাই কঠিন তো সেক্ষেত্রে অসুবিধা কোনও হয় না আমি ইউটিউব দেখে বা মায়ের কাছ থেকে দেখে দেখে আমি রান্না করতে পারি